আমার মতে বাইক চালানোর জন্যে সেরা রুট পাহাড়ি রাস্তা জঙ্গলের রাস্তা যেখানে নিরিবিলিতে বাইক চালানো যায় বাইকের সব রকম মজা নেওয়া যায় তার সঙ্গে প্রকৃতির রূপ উপভোগ করা যায় সেই জন্যে বাইকের জন্যে সেরা জায়গা হলো লাদাখ এবং সেখানে চ্যালেঞ্জিং জায়গা কারণ পাহাড়ের রাস্তা কোথাও কোথাও রাস্তা নেই বলতে গেলেই চলে অনেকেই গিয়েছে অ্যাক্সিডেন্টও হয়েছে তবু মানুষ বিপদ ভুলে গিয়ে বারে বারে লাদাখে ছুটে গিয়েছে বাইক নিয়ে আপনি আমার কথা না বিশ্বাস হয় আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখবেন ইউটিউবে দেখতে পারেন যে সেরা জায়গা বাইক চালায় তাদের জন্যে হচ্ছে লাদাখ আমার মনে হয় তার কারণ হলো লাদাখে লাদাখে যেরকম প্রকৃতির সৌন্দর্য আছে বাইক চালকদের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জও আছে সেই জন্যে মানুষ বিপদ ভুলে গিয়ে বারে বারে ছুটে যায়